আমাদের এলাকার কিছু বিশেষ বা বিখ্যাত স্কুল আছে সে স্কুলগুলির মধ্যে প্রধান হচ্ছে আসানসোল রামকৃষ্ণ মিশন সুভাষপল্লি শান্তিনগর স্কুল এবং আর কিছু ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে যেমন ডিএভি পাবলিক তারপরে লরেটো কিছু আরও ইংলিশ টোটাল আমি পাঁচটি স্কুলের নাম বললাম এবং এই স্কুলগুলি বিভিন্ন বিখ্যাত তার কিছু কারণ রয়েছে যেমন রামকৃষ্ণ মিশন শান্তিনগর বা সুভাষপল্লির বাংলা মিডিয়াম স্কুলগুলি বিখ্যাত হচ্ছে বিভিন্ন পড়াশোনা পড়াশোনার জন্য বিখ্যাত কারণ কি আমরা জানি পড়াশোনা বিভিন্ন স্কুলেই হয় কিন্তু এই স্কুলগুলির পড়াশোনার মান অন্যান্য স্কুলগুলির তুলনায় যথেষ্ট উন্নত এখানে ছাত্রদের গুরুত্ব সহকারে পড়াশোনা করানো হয় এবং তাদের নিয়মিত পরীক্ষার মাধ্যমে তাদেরকে যাচাই করা হয় এবং কোনো ছাত্র যদি ভালো পড়াশোনা করে কিন্তু আর্থিক কারণে যদি তারা পড়াশোনার কার্যকলাপ এগিয়ে নিয়ে যেতে না পারে বা চালিয়ে নিয়ে যেতে না পারে তাদেরকে স্কলারশিপের মাধ্যমে সাহায্য করা হয় যাতে তাদের পড়াশোনাটা আরও আগে চালিয়ে নিয়ে যেতে পারে বা আরও ভালো করতে পারে এবং এখানকার মাস্টারমশাই এবং মাস্টারমশাই বা শিক্ষক শিক্ষিকা যাই বলি না কেন তারা যথেষ্ট ভালো তারা আমাদের সাথে সহযোগিতা করে এবং আমাদের পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন বই এবং নোটস্ যাই দরকার হয় এগুলো তারা দিয়ে আমাদের সহযোগিতা করেন পরীক্ষা এবং কোনো কিছু আমাদের বুঝতে বা পড়ার কোনো জায়গায় সমস্যা হলে তারা নিঃসংকোচভাবে নির্দ্বিধায় আমাদের সেগুলি সেই সমস্যার সমাধান করে থাকে এবং আরও দুটি স্কুল যেটা বললাম সেটি হচ্ছে ডিএভি পাবলিক এবং লরেটো এটি হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল এখানে ইংরেজি শিক্ষায় ছাত্রদের শিক্ষিত করা হয় তাছাড়াও এখানের কালচার মানে এখানের সাংস্কৃতিক এবং অন্যান্য দিকগুলি যথেষ্ট উন্নত এবং বর্তমানে এই স্কুলগুলোর শিক্ষাব্যবস্থা এবং অন্যান্য সাংস্কৃতিক দিক পড়াশোনার মান ধীরে ধীরে এত বেড়ে চলেছে যার জন্য বর্তমান মানুষ এই স্কুলগুলোতে ভর্তি করার জন্য উদ্গ্রীব হয়ে আছে এবং ছাত্রছাত্রীরা এখানে এখানে বিভিন্ন ছাত্রছাত্রীদের ভর্তি করার যদি তারা ভর্তি না হতে পারে সেইজন্য তাদেরকে সেইভাবে তৈরি করে তারপরে এখানে ভর্তি নেওয়া হয় এবং কোনো ছাত্রছাত্রীকে এখানে কোনোভাবে তাদের যোগ্যতার মাধ্যমে ভালোভাবে পরীক্ষা নিয়ে তাদেরকে ভর্তি করানো হয় যাতে তারা যোগ্যভাবে একজন যোগ্য ব্যক্তি প্রমাণিত হয় এই স্কুলগুলোর পড়াশোনা ছাড়াও খেলাধূলার বিভিন্ন মাঠ রয়েছে খেলাধূলার বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা রয়েছে শরীর শরীরচর্চার বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা রয়েছে এবং সপ্তাহে কিছু বিশেষ দিন রাখা হয় পড়াশোনার পাশাপাশি সার্বিক উন্নয়নের জন্য শুধু পড়াশোনা নয় পড়াশোনার পাশাপাশি